আমি আমার সবথেকে বড়ো শক্তি মনে করি নিজের মানসিক শক্তিকে কারণ আমি নিজে দেখেছি আমি কত বড়োই সমস্যার সম্মুখীন হই না কেন আমার মানসিক ভারসাম্য সহজে হারিয়ে যায় না অর্থাৎ আমি সহজে নিজের মনের কন্ট্রোল হারাতে পারি না যার কারণে যে কোনো সমস্যার সম্মুখীন হই না কেন আমি খুব তাড়াতাড়ি আমি সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহস আর যদি বলেন নিজের সব থেকে বড়ো দুর্বলতার কথা তাহলে আমি চাই না যে এটা সবাই জেনে যাক কিন্তু আমি অন্ধকারে খুবই ভয় পাই ছোটোবেলায় একটা ছোটো দুর্ঘটনার কারণে এটা আমার মনের মধ্যে জানি না কেন গাঁথা রয়ে গেছে কিন্তু আজও যদি রাত্রেবেলায় কারেন্ট চলে যায় বা অন্ধকার হয়ে যায় তাহলে যেন মনে হয় ভূতের ভয়ে আমি এক্ষুনি মারা পরবো এইটা একটা খুবই বড়ো ভয় আজ আমি এতো বছর বড়ো হয়ে গেছি তাও যেন আমার মনের মধ্যে এটা রয়ে গেছে জানি না এটা ঠিক হবে না হবে না কিন্তু এটাই আমার সবথেকে বড়ো দুর্বলতা